হ্যাঁ হ্যালো দাদা আপনাদের কি কোনো ক্যাব খালি আছে আমি তাহলে ক্যাবটা বুক করতে চাই আসলে কালকে আমি এবং আমরা সপরিবারে ঝাড়গ্রামের হচ্ছে রাজবাড়িতে যাবো তো আমাদের পরিবারের মোটামুটি ধরে রাখুন সাতজন ব্যক্তি রয়েছে তো সবাই মিলে একটু যেতাম হচ্ছে ঝাড়গ্রামের এই রাজবাড়িতে তো আপনাদের এখান থেকে কোনো কি ক্যাব বুক করা যাবে কোনো কি ক্যাব খালি আছে যদি খালি থেকে থাকে তাহলে আমাকে একটু জানান তো আমাদের জিনিসটা অত্যন্ত আর্জেন্ট দরকার খুব তার জন্যই এত তাড়াতাড়ি আপনাকে বলছি আর যদি খালি থাকে তাহলে একটু আমাকে বলুন আর আপনি ঝাড়গ্রামের বাসস্ট্যান্ডের কাছেই একদম এসে দাঁড়াবেন ঝাড়গ্রামের বাসস্ট্যান্ডের কাছেই আমার একদম বাড়ি তো সেখান থেকে আমরা সপরিবারে বিকাল চারটার সময় বেরবো আর মোটামুটি ধরে রাখুন এস্তে করতে সাতটা বাজবে তো সেই অনুযায়ী আপনি টাকাটা নেবেন ঘন্টা হিসেবে নিশ্চয় টাকাটা নেবেন তো সেটা আপনি হচ্ছে একটু বলবেন আমাকে কীরকম কী নেবেন তো আমি একটা ক্যাব বুক করতে চান যদি খালি থেকে থাকে আমাকে একটু জানান